আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি তো বিরিয়ানি বাড়িতে তৈরী করার থেকে দোকানেরটাই বেশি ভালো লাগে কারণ সেখানে যে সেখানে যে আতর জল বা গোলাপ জল এই সবের যে সেন্টগুলো হয় তো সেগুলোর জন্যই মনে হয় যেন বিরিয়ানি খাই বা এটা সুস্বাদুও বটে আর এতে সব রকমই নুন ঝাল সব রকমই থাকে তো এই কারণেই বিরিয়ানিটা বেশি ভালো লাগে এবং তার সাথে তো চিকেন ডিম আলু সব কিছুই থাকে